হ্যালো হ্যালো দেখুন ভাই জোরে চালালে তো ছোট ছোট ছেলে মেয়েরা আছে বৃদ্ধ লোক আছে তারা তো তাদের পক্ষে একটু অসুবিধা হবে তুমি একটু ধীরে চালাও কেন এর আগে তো ধীরে ধীরে চালাতে ঠিকই তুমি এই ইয়ের আগে তো তুমি ধীরে ধীরে চালাতে তা ঠিকভাবে বসলে যেই ও বাচ্চাদের একটু তো অসুবিধে হবে বা বয়স্ক লোকের অসুবিধে হবে আপনি একটু সাবধানে চালান তাহলে একটু সময় থাকতে তো গাড়িটা তো ছাড়লে ভালো হত একটু সময় হাতে নিয়ে আচ্ছা তাহলে আমিই একটু বি সাবধানে চালান আর ধীরে ধীরে চালান আচ্ছা আমরা কিন্তু বাচ্চারা কী হবে

বাচ্চারা আছে গাড়ি একটু আস্তে আস্তে চালান জোরে চালালে তো বাচ্চাদের পক্ষে বৃদ্ধ লোকের পক্ষে তো অসুবিধে আছে আর আপনার গাড়ি যদি কোনও সমস্যায় পড়ে তখন তো আপনারই তো সময় ক্ষতি